আমি এখন থাকি দক্ষিণ দিনাজপুর বেলুড়ঘাট এলাকায় কিন্তু আগে যখন আমি গ্রামে থাকতাম তখন আমি অনেক রকমের পাখি দেখেছি ঠিক আছে এবার অনেক তাল গাছ দেখেছি এবার সেই তাল গাছে দেখতাম যে একটা বাবুই পাখি মানে অনেক বাবুই পাখি সেখানে বাসা করতো এবার আগে আর অনেক বাসা করতো এবার যে বাসাটা করে দেখতে খুবই সুন্দর বাসাটা এবার ওরা এমন সুন্দর করে বোনে বাসাটা যখন ঝড় বৃষ্টি বাদলা হয় তখন এক ফোটাও ওর ভিতরে ওই বাসার ভিতরে জলও এক ফোটা জলও ঢুকতে পারেনা আর বাসাটা এমনভাবে ওটা তৈরি করে যে ঝড় বাদলে ওটা আর কি পরে ভেঙে যায় না এরকম এবার এখন সচরাচর সেগুলো আর কি গ্রামগঞ্জে গেলে অতটাও তাল গাছ দেখা যায় না আর অতটাও এখন পাখিদের মানে দেখা যায় না পৃথিবীতে যেন মনে হয় তারা লুপ্ত হয়ে গেছে এরকম একটা ব্যাপার এবার আমি বলছি কারণ আমি অনেকটা নিজের কাছ থেকেই দেখেছি বাবুই পাখির বাসাটা এরকম ঠিক আছে তোমরা হয়তো দেখো নি কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে এতো নিখুঁত সুন্দরভাবে ওরা গাছের পাতা দিয়ে অনেক কিছু দিয়ে যখন বাসাটা তৈরি করে এত নিখুঁত ওরকম কেউ মানুষ বলে কোনো যন্ত্রপাতির সাহায্যে ওরকম বাসা বানানো যাবে না ওরা এত নিখুঁত সুন্দর এত কষ্ট পরিশ্রম করে ওরা বাসা বানাই দেখলেই সুন্দর লাগবে তোমার মা মায়া হবে এরকম একটা ব্যাপার এরকম ওরকম অনেক কিন্তু এখন এখন আর পৃথিবী থেকে লুপ্ত হয়েছে এখন লুপ্ত হবে নাই বা কেন কারণ আমাদের লোক আমাদের পরিবেশ দূষণ করা প্রকৃত আবহাওয়া বদলানোর বলে তারা এখন পৃথিবীতে লুপ্ত হয়ে গেছে সেই জন্যে এখন গ্রামগঞ্জে গেলে তাল গাছ বলো আর কিছুই তো তেমন দেখা যায় না কারণ যাই হোক বললাম যে লোভ মানুষ একটা লো সব গাছপালা কেটে দিয়েছে সব এখন দেখা যায় না তেমন গ্রামগঞ্জে কত গাছপালা পাখি পশু পাখি সেরকমই এবার তোমরা দেখবে যে গ্রামগঞ্জে গেলে এখন দেখবে তেমন গাছপালাও নেই আগে যেমন গ্রামগঞ্জে দেখতাম পুরো পুরো এলাকাটাই যেন সবুজ সবুজময় সুন্দর একটা দৃশ্য দেখতাম কিন্তু এখন তেমন কিছুই দেখা যায় না যেটার কারণে আমাদের পৃথিবীতে এখন পাখির সংখ্যা পশুপাখির সংখ্যা অনেকটাই কমে এসেছে আর কমে যাচ্ছেও তার জন্যে আমাদেরকে নিজেদেরকে একটু সতর্ক হতে হবে একটু বায়ু দূষণ একটু লোভ এসব আর কি কমাতে হবে তার ফলে আমরা আরও প্রকৃতির অনেক কিছুই দেখতে পারি কিন্তু আমাদের নিজেদের দেশেই আমরা সেসব দেখতে পায় না ব্যাপার বাবুই পাখি এমন একটা পাখি যাকে দেখতেও খুব ভালো যার সব কিছুই ভালো